পাখি দেখার সময় আমার দেখা সবচেয়ে কিছু অস্বাভাবিক ঘটনা সেটা হলো আমি একবার জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম পাখি ভ্রমণের জন্য কিন্তু কিন্তু আমার সেখানে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয় আমি সেখানে গিয়ে ভালোভাবে পাখি তো দেখতেই পারি না যদিও একটা পাখিকে দেখতে পাই তারপরে আমি সেই পাখিটা দেখতে দেখতে অনেক টা এগিয়ে যাই যেতে যেতে আমি একটা প্রচুর জল কাদা মাটিতে আছা আর খেয়ে পড়তে থাকি সেখানে পড়ে গিয়ে আমার সারা গায়ে জামা কাপড়ে জলকাদামাটি লেগে যেতে থাকে সেটাতে ফ্রে আমাকে দেখে সে সে অবস্থাতে আমাকে দেখে সবাই হাসাহাসি করতে থাকে সবাই আমাকে বলে পাখি দেখার প্রচুর অভিজ্ঞতা হয়েছে তোর বাট কিন্তু তারপরেও আমার পাখি দেখার ইচ্ছা কম হয় নি আমি আবারও একবার ছাদে গিয়েছিলাম অনেক পাখির ঝাঁক ছাদে এসে বসতে আমি সেখানে গিয়েছিলাম দেখতে আর ছবি তুলতে কিন্তু সেখানে বৃষ্টির জল পড়ায় আমি সেখানে আছাড় খেয়ে পড়ে যাই পাখি দেখে খেয়াল করতে গিয়ে আমি ছাদের জল থাকা অবস্থাটা বুঝতে পারি নি তাই আমি সেখানে পড়ে যাই সেখানে পড়ে আমার হাতে পায়ে চোট লাগতে থাকে অনেক ব্যথা হতে থাকে তাছাড়াও আমি একবার আমাদের একটা চাল ধরনের ঘর ছিলো সেখানে ছোটো ছোটো চড়ুই পাখি আছে বলে হাত দিতে গিয়েছিলাম কিন্তু সেখানে একটা দড়ির উপরে হাত রেখে আমি সাপ বলে সেখান থেকে পড়ে গিয়েছিলাম সেখানে গিয়েও আমার প্রচুর চোট লাগে আমি একবার মোবাইলে ছবি তোল পাখির ছবি তোলার জন্য ছবি তুলতে গিয়েছিলাম একটা খুব সুন্দর দৃশ্য দেখে যখনই আমি ছবিটা তুলতে যাবো ঠিক সেই সময় পাখিগুলো উড়ে পালিয়ে যাই তা থেকে আমি আর ছবি তুলতে পারি না এরকম অনেক ছোটোখাটো ঘটনা আমার সঙ্গে হয়ে থাকে আমার অনেক অনেক দুঃখও পেতে থাকি এছাড়া পাখি দেখে আমার নানা রকমের ভুলভাল অভিজ্ঞতা হয়ে গিয়েছে